বলছি এটা কি জুতো শ্যু হাউস বলছি পায়ে একটু চোট লেগেছে প্রচুর মানে ডাক্তার বলছে জুতো দোকান থেকে মানে এই জুতোটা যদি পাওয়া যায় খুব ভালো হয় মানে পায়ে চোট লেগেছে মানে বুঝতেই পারছেন যে এই জুতোটার দরকার আর তা আপনার কাছে কি জুতোটা পাওয়া যাবে আচ্ছা পায়ের সাইজ মনে হচ্ছে চার কিন্তু আমি ছেলেটাকে নিয়ে যাব বিকেলে কারণ খেলতে গিয়ে পড়ে গেছে তো পাটা মোচড় খেয়ে গেছে দিয়ে হচ্ছে ডাক্তারের কাছে গেছি ডাক্তার বলছে ট্যাবলেট দিচ্ছি ট্যাবলেট খাওয়ার পর এই জুতোটা পরবে মানে এক থেকে দু মাস পরলেই মোটামুটি ভালো হয়ে যাবে তো আমি তাহলে বিকেলে নিয়ে যাব তো আপনার কি পাওয়া যাবে

তো কেমন কী দাম পড়তে পারে তবু একটা বললে ভালো হয় আর কি গরিব মানুষ তো টাকা ফাকার খুব হাজার দেড়েক দেখে করবেন তাহলে বিকেলে যাব কারণ গরিব মানুষ তো একটু মানে বুঝতেই পারছেন গরিব মানুষের দেড় হাজার টাকা মানে কত টাকা যদি দুশো তিনশো টাকা হয় সে একটা আলাদা ব্যাপার ছিল কিন্তু দেড় হাজার হয়ে যাচ্ছে তো কেমন একটা হয়ে যাচ্ছে না আচ্ছা ছেলেটা বদমাশ ছেলে খেলতে খেলতে পড়ে গেছে এরকম মানে দিনে দুটো হলো এর আগেরবারে অন্য জনের কাছে নিয়েছিলাম কিন্তু সে আমাদেরকে টুপি পরিয়ে দিয়েছিল সে পাঁচ হাজার টাকা নিয়েছিল কিন্তু আপনার কাছে দেখছি তো দেড় দু হাজার টাকায় হয়ে যাবে আপনার কাছে তাহলে নিয়ে নেব কারণ আমাকে একটা বন্ধু বলল যে এই দোকানটায় গেলে ভালো হয় আর কি ডাক্তারবাবুও বলল ডাক্তারবাবুর সঙ্গে আপনার নাকি পরিচয় নাম সুরেশ ঠিক আছে আর হচ্ছে কী বলে আপনার অ্যাড্রেসটা কোথায় ও আচ্ছা আচ্ছা আচ্ছা আমি তো ওই দিকে মাঝে মাঝে যেতাম কিন্তু কথা হচ্ছে ওই জুতো দোকান বলে তো জানতাম না কিছু দিন পরে ডাক্তারবাবুই বলল যে মণীশ শ্যু হাউস ঠিক আছে ঠিক আছে আমি তাহলে কটার দিকে যাব বিকেল ঠিক আছে আমি চারটের দিকে যেতে পারব না আমি পাঁচটায় যাব চারটেয় তো একটু কাজ আছে অফিসে কাজ করি ঠিক আছে ধন্যবাদ রাখছি